আমি কোনো কাপড় বা ফ্রক তৈরি করি না আমি সেলাই করি জামা কাপড় সেলাই করার জামা কাপড় কেটে জামা তৈরি করি আমার আবার সেলাইয়ের কাজ সব থেকে প্রয়োজন হয় সূচ সুতো বিভিন্ন যা জামার কালার কাপড়ের কালার সাথে ওই সুতোটাকে এক কালারে এক রঙের করে সেগুলোকে সেলাই করা হয় আর মোটামুটি আমি চেষ্টা করি কোনো কোন কৌশল না মেশিনের সাহায্যে সেলাই করি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ছোটোবেলায় দেখেছি মা দিদিমা কাছ থেকে ঠাকুমার কাছ থেকে এই কাঁথা সেলাই কাপড় বা বিছানার চাদর দিয়ে ভালো করে চার ভাঁজ করে সেটাকে একধার থেকে গুনে গুনে সেলাই করে সেখানে আমি ওটা কাঁথা সেলাই করতাম বা পরে দেখা যেত আসন সেলাই আসন সেলাই সূচ নিয়ে ভা ভাঁজ করে করে বিভিন্ন উল দিয়ে আসন সেলাই করতাম কুরুশ কাঠি দিয়ে মাঝে মাঝে স সময় পেতাম শীতের জন্যে সোয়েটার বা মাফলার এগুলো তৈরি করতাম